আমার রাজ্যে সাংস্কৃতিক পরিচয়ে বাংলা ভাষার ভূমিকা অনস্বীকার্য আর আমরা কোনো সাংস্কৃতিক সাংস্কৃতিক পরিচয় হিসেবে বাংলা ভাষা আমরা নাচ গান আবৃতি সব কিছুর আমাদের বাংলা ভাষাতেই ভালো লাগে অন্য কোনো ভাষাতে ভালো লাগে না যেমন গান রবীন্দ্র সঙ্গীতই আমাদের বেশি ভালো লাগে রবীন্দ্র সঙ্গীত আমাদের সকলের পছন্দ ও কবিতা কবিতা আবৃতি যে যখন হয় তখন রবীন্দ্রনাথের কবিতা কাজি নজরুল ইসলামের কবিতা এইগুলা বাংলা ভাষাতেই তো এই কবিতাগুলো নিয়ে আমাদের ভালো লাগে গান আবৃতি নাচ নাচ বাংলা গানের নাচের রবীন্দ্র সঙ্গীতের নাচ কাজি নজরুল ইসলামের নজরুল গীতিতে নাচ আধুনিক গানের নাচ আমাদের সবারের মন কেড়ে নেয় এই ক্ষেত্রে বাংলা ভাষা ভূমিকা আমাদের সবার জীবনে অনস্বীকার্য